হ্যালো এটা কি পাঞ্জাবি ধাবা আমার দশটা তন্দুরি রুটি আর দু প্লেট মটন কষা লাগবে এতে কি কোনো ছাড় আছে যদি থাকে তাহলে আমায় তিন তারিখে এই খাবারগুলো রাত্রির নটার সময় লাগবে এগুলো যদি পাঠিয়ে দেন তাহলে খুব উপকৃত হবো